আমার প্রিয় বইটির নাম কেজিএফ এবং কেজিএফ টু চ্যাপ্টার টু তো এটি একটি হিন্দি বই তো এই বইটি পছন্দ করার কারণ আমার এই বইটিতে ইয়াশ কাজ করছে কাজ করেছে হিরোর হিরোর হিরোর চরিত্রে তো ইয়াশ হচ্ছে গিয়ে প্রথম কারণ এবং কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার টু এর যে লেখক যিনি বইটি লিখেছেন তাঁকে আমি খুবই মানে তাঁর লেখা বইটা আমার খুবই ভালো লেগেছে এবং আমার মূলত কারণ হচ্ছে গিয়ে এনার যে স্ক্রিপ্টিং লিখেছেন বইয়ের বইয়ের গল্পটা এই গল্পটা খুব সুন্দর লিখেছেন এবং বইয়ের গল্পটা আমার খুব ভালো লেগেছে তো ইয়াশ হচ্ছে গিয়ে আমার প্রথম কারণ এবং পছন্দের এই বইটির আর এবং দ্বিতীয় কারণ হচ্ছে বইয়ের পুরো গল্পটা তো এই বইটি আমার আরও একটা কারণ আছে যে এই বইটি খুব ফাইটিং ফাইট এবং এন্টারটেইনমেন্ট নিয়ে বইটা বইটার মধ্যে আপনি সবরকম দেখতে পাবেন বইটাতে আপনি ফাইট আছে ইমোশান আছে লাভ আছে সবরকমের ইয়ে দিয়ে বইটি করা তো আমার সবথেকে প্রিয় বই কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার টু